আমি মাছ ধরার সময় ভ্রমণ বলতে আমাদের এখানে খালে প্রচুর মাছ হয় তো খালে যেহেতু প্রচুর মাছ হয় সেই জন্য খালে প্রায়শই মাছ ধরতে চলে যাই মাছ ধরার জন্য বড়শি আর একটা ছোট ব্যাগ আর মাছ ধরার যে যন্ত্র মানে কেঁচো বা আটার কিছু একটা বানিয়ে নিই নিয়ে বেরিয়ে পড়ি আমাদের এখান থেকে প্রায় দশ পনেরো মিনিট দূরে মানে দশ হ্যাঁ দশ পনেরো মিনিট দূরে একটা খাল আছে সেই খালে গিয়ে মাছ ধরি বর্ষার সময় মাছটা একটু বেশিই ধরা যায় যাতে মাছগুলো তখন তো বর্ষার জল বেশি হয় তো সেহেতু মাছটা তখন ধরা সব থেকে বেশি তো আমাদের এখানে পাড়ার যে ছেলে মেয়েরা আছে তাদেরকেও বলি বা দাদা ভাইরা যারা আছে যে চল তাহলে সবাই মিলে একসাথে গিয়ে মাছটা ধরে আসি তারাও বলে প্রথমে না না করল পরে আমি তাদেরকে বলি খুঁচিয়ে খুঁচিয়ে চলুন চলুন চল চল সবাই চল যেয়ে ধরে আসি তো ওই সবাইকে বলার পরে চার পাঁচজন মোটে বেরোয় চার পাঁচজন বেরিয়ে তারপরে যায় সেখানকে যেয়ে মাছ ধরি সেখানে যেতে যেতে আমাদের মনের আনন্দে কিছু উঁ আঁ হুম হুম এ রকম ধরনের সব গান করি আর কী যাতে মনটাও ভালো থাকে মাছটাও ধরতে পারি তো সেখানে যখন বড়শি নিয়ে যাই সবাই বলে কি তোরা মাছ ধরতে যাচ্ছিস আমরা বললাম হ্যাঁ আমরা মাছ ধরতে যাই তো এই রকমভাবে মনে একটা উৎসাহ নিয়ে আমরা মাছ ধরতে যাই তো মাছ ধরার প্রথম হয় যে ওই মাছটাকে মানে বড়শিটাকে ফেলতে হয় জলে বড়শিটা ফেলার সময় যে ফাতনাটা থাকে ওটা আবার ডুব ডুবে যায় মাছটা পড়লে সেটাও কিন্তু হেবি মজার আমার কিন্তু খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখতে তো সেই জন্য আমি যখন মাছ ধরতে যাই আমার সব থেকেও মেন লক্ষ্য থাকে যে আমি মজা করব তো আমাদের পাশাপাশি যারা যায় তারাও কিন্তু খুব মজা করে আমরা মজা করেই মাছটা ধরি মাছ যখন নিয়ে আসি আনবার আসবার সময় প্রায় সবারই পাতে পাঁচ ছটা করে থাকে এতক্ষণ মিনিমাম দু ঘণ্টা তিন ঘণ্টা বসার পরে কিন্তু এতগুলো মাছ পড়ে সঙ্গে সঙ্গে কিন্তু এত মাছ পড়ে না আর ছোট ছোট জাল নিয়ে যায় জাল নিয়ে গেলে ওখানে জালটা আটকে দিলে সেখানে কিন্তু ছোট ছোট অনেক পুঁটি মাছ এসে যায় সে পুঁটি মাছগুলো চলে এলে সেগুলো থেকেও কিন্তু ওই মাছ ধরার একটা অভিজ্ঞতা জন্মে যায়